হ্যাঁ পশ্চিমবঙ্গের রাজনীতি বর্তমান যে পরিবেশ পরিস্থিতি মোটামুটি সরকার তৈরি করতে গেলে গ্রাম স্তরে হচ্ছে ভোট হয় পঞ্চায়েত ভোট হয় সেখানে ভোটের মাধ্যমেই গ্রাম সদস্য নির্বাচিত হয় সেখানে পঞ্চায়েত সদস্য থেকে এ করে ভোট করে সেখানে একজন প্রধান নির্বাচিত হয় জেলা স্তরে সেখানে জেলা প্রতিনিধি থাকে সেখানরা ভোট হয় সেখানটায় করে জেলা এই নির্বাচিত এইভাবেই হয় যেমন বিধায়ক বিধায়ক যে মন্ত্রী তো এ হয় বিধায়কদের নির্বাচিত করে সেখানটায় যাদের সংখ্যা বেশি থাকে তারাই সরকার করে আর বর্তমান সরকারের কাজ ওই যাদের পিছিয়ে পড়া নাগরিক তাদের ওপর তো সরকার খুবই ভালো কাজ করছে যেমন এই বর্তমানে এই বাংলা আবাস যোজনা দিচ্ছে সাধারণ গরিব যারা মানুষ তাদের বাংলা আবাস যোজনা দিচ্ছে বার্ধক্য ভাতা যারা ষাট প্লাস হয়ে গেছে আর কি তাদের প্রত্যেককে মানে বার্ধক্য ভাতা দিচ্ছে কন্যাশ্রী দিচ্ছে রূপশ্রী দিচ্ছে যারা পিছিয়ে পড়া মানুষ তাদের প্রত্যেককে মানে সরকার সব রকমভাবেই সাহায্য করছে বিশেষ করে রেশান ফ্রি রেশন আর পড়াশোনা করা মানে যারা পড়াশোনা করছে তাদের হচ্ছে সে কন্যাশ্রী দিচ্ছে অনেক রকম সরকার যেগুলো মানুষ পিছিয়ে পড়েছে যাদের একদমই খারাপ অবস্থা অর্থনৈতিক খারাপ অবস্থা তাদের সরকার সব রকমভাবেই সাহায্য করছে হ্যাঁ যা এখন বর্তমান পরিস্থিতি সরকার খুবই মানে ভালো কাজ করছে এর জন্যে সরকার মানে সব রকমভাবে নজর রেখেছে যাতে পিছিয়ে পড়া মানুষ বিশেষ করে এসসি এসটি তাদেরকেও মানে সমানভাবে গুরুত্ব দিচ্ছে ওবিসি এসসি এসটিদের তো আরও বেশি সুবিধা ওই বিশেষ করে এসটি এসসি তাদের হচ্ছে বার্ধ্যক্যবাতা টাকা বেশি যা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তাদের টাকা বেশি এসসি এসটি যারা আছে তাদের হাজার টাকা জেনারেলদের দু হাজার বারোশো টাকা হচ্ছে এসটি এস সিদের জন্যে বার্ধকভাতার ক্ষেত্রেও তাই জেনারেলদের ক্ষেত্রে হচ্ছে হাজার টাকা এসটি এস সিদের জন্যে হচ্ছে বারোশো টাকা এগুলো হচ্ছে সরকার বিশেষ করে পিছিয়ে পড়া যারা নাগরিক আছে বা একদম গরিব যারা তারা মানে কোনো আর্থিক অবস্থা খুবই খারাপ তাদের হচ্ছে এওআই কার্ড আছে যেটা সরকার মানে সহায়তা করছে একদম বিনা পয়সায় চাল বিনা পয়সায় সব কিছুই বিশেষ করে ওই যারা হচ্ছে এ বিপিএল আছে তাদেরকে হচ্ছে ইলেকট্রিক ফ্রি এগুলোও সরকার খুবই ভালো কাজ করছে হ্যাঁ কারণ যেহেতু মানে পিছিয়ে পড়া মানুষ তো তাদের নজর সরকার বেশি নজর দিচ্ছে যাতে তাদেরকে সমাজে সমান গুরুত্ব দিয়ে তাদেরকে মানুষ কে সামনে নিয়ে আসতে পারে পিছিয়ে পড়া বিশেষ করে এসসি এস টিদের ও বি সিদের ওবিসিদেরও সবারই গুরুত্ব দিচ্ছে কিন্তু এসসি এস টিদের বেশি গুরুত্ব দিচ্ছে সরকার বেশি সহায়তা করছে